হ্যাঁ বলুন ও অমিত হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ পুরুলিয়ায় তো কাজে গিয়েছিলাম ওখানে খুবই খারাপ অবস্থা আর বোলো না ওখানে কাজ করতে গিয়ে দেখি ওখানে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে তো ওখানে কাজ করতে গিয়েছিলাম সবই ঠিক আছে ওখানে কাজের প্রচুর অসুবিধা বলতে মানে খাটালি অনেক কাজ করতে দম বেরিয়ে যায় টাইম টাইম মতো বেতন বলতে তুমি কাজে দেরি করে গেলে বেতন কেটে নেবে ধরো তোমার কোনো সমস্যা হয়েছে যেতে ধরো গাড়ি ফাড়ি পাওনি যেতে দেরি হয়ে গেছে তো তোমার তখন বেতন কেটে নেবে বেতন ঢোকায় মাসে দশ বারো তারিখ হয়ে যায় না

আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আর আমি পুরুলিয়ায় যখন ছিলাম তখন খাওয়া দাওয়া একবারে খুব জঘন্য খেতে দিত না

আচ্ছা আচ্ছা তাহলে আমি কলকাতায় যাব

হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে